এটা কি শিবশঙ্কর রেস্টুরেন্ট এরম কথা বলছি আপনি যে আপনি যে যে পোকোড়া চিকেন কাটলেট আর বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম সেটা কি আসে নি এখনো তো আসে নি আপনি কখন দিয়েছেন সেগুলো কীভাবে সেগুলি সেগুলি কি আপনি পাঠান নি না কি না না সে ঠিক আছে তাহলে আপনি কেন এগুলো এগুলো তো সময়ের আগে একটু পাঠিয়ে দিতে পারতেন এখন এই আধা ঘন্টা হয়ে গেলো টাইম সম্পর্কে যদি সেইভাবে সঠিক জানা না থাকে তাহলে টাইম সময়ের জন্যে যদি সময় আমি না পাই তাহলে আপনার কাছ থেকে অর্ডার করলাম কেন হ্যাঁ আবার কালকের যে বিরিয়ানিটা দিয়েছিলেন বিরিয়ানিটা কিন্তু খুব একটা ভালো হয় নি অন্য অন্য তারিখের থেকে কিন্তু বিরিয়ানিটা কিন্তু খুব খারাপ হয়েছে এবং যেন তরকারির যে টেস্ট আগে তো আ আগের বিরিয়ানির থেকে টেস্টটা যেন একটু খারাপ হয়েছে আর চিকেন কাটলেটটা ভালো হয়েছে কিন্তু পোকোড়াটার যেন সাইজ একটু খুব ছোটো হয়ে গেছে এইভাবে পুরো আপনাদের বিরিয়ানির টেস্ট খারাপ হয় তাহলে আপনি তো পরে সমস্যা দেখা দেবে দেখা যাচ্ছে ও এইভাবে অপোস আসলে আপনার দোকানের সুনাম কিন্তু নষ্ট হবে আপনি দেখুন যাতে তো বাজার দোকানে যাতে এ ভালো কারিগর দক্ষ কারিগর দিয়ে আপনি যত যত প মানে মানটাকে ভালোভাবে তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার সুনাম হবে না না ঠিক আছে কিন্তু আপনি তো নিজেই ছিলেন আপনি দক্ষ কারিগর দিয়ে তো ওটাকে ভা ভালো করে তৈরি করতে পারতেন খারাপ হয়েছে হ্যাঁ ভালো হবে এটা ঠিক আছে কিন্তু তবুও চেষ্টা করবেন যাতে এরপরে যেন আর খারাপ না হয় হ্যাঁ ভালো হয় যাতে সেটার চেষ্টা করবেন আর এ ক্ষেত্রে আপনি একটু সময়ের দিকেও খেয়াল রাখবেন যাতে স সঠিক সময় আমাদের ডেলিভারিটা যাতে পৌঁছায় এবং সেই দিকের কিন্তু একটু খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ আপনি দেখুন সেটা চেষ্টা করুন আর আর অন্য কুরিয়ারে কিন্তু ফোন করুন দেখুন মালটা দিয়েছেন কি না দিয়েছে কি না সেটা একটু ফোন ফোন করে মালটা এখনো তো আসে নি আপনি দেখুন উনি কোথায় আছে হ্যাঁ টাইমের ভিতরে বলুন আপনার লোকদের বলুন যে টাইমের ভিতরে যেন খাবারটাকে পৌঁছে দেয় ঠিকঠাকভাবে হুম টাইমের সময় মেনটেন করে তো চলতে হয় সেই সময়টাকে যদি আপনারা সেইভাবে মেনটেন না করেন তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে